আমার পছন্দের ভালোভাবে বেড়ে ওঠে এমন গাছপালা ফুলের নাম হচ্ছে গোলাপ রজনীগন্ধা জবা গাঁদা বেলফুল জুঁইফুল সূর্যমুখী দোপাটি ডালিয়া ইত্যাদি কারণ এগুলো বাড়ি সাজানোর কাজেও লাগে পুজোর কাজেও লাগে